খেলাধুলা আমরা সকলেই খুব পছন্দ করি এবং ভালোওবাসি শুধু আমি একা নই সমস্ত দেশবাসী খেলাধুলা খুব পছন্দ করে তাই প্রতিটি মানুষ কাজের শেষে আবার প্রতিটি ছাত্রছাত্রী পড়াশোনার শেষে খেলাধুলা করতে পছন্দ করে তাই তারা মনে করে যে খেলাধুলা করলে তারা বিভিন্ন চাপ থেকে মুক্ত থাকে মানুষের মানসিক শান্তিও ফিরে আসে মানুষের মধ্যে অনেক রকম মানসিক চাপ থাকে এখনকার দিনে প্রতিটি মানুষই তাদের বিভিন্ন মানসিক চাপ নিয়ে ব্যস্ত থাকে তাই খেলাধুলা আমাদের বিভিন্ন মানসিক শান্তিতে বিশেষভাবে সাহায্য করেছে তাই প্রতিটি মানুষই বিভিন্ন কাজের শেষে খেলাধুলা করতে পছন্দ করে প্রতিটি মানুষ সারাদিন অফিস টফিস বা স্কুল কলেজ সব কিছু সেরে ফেলার পর তারা বিকেল বেলাতে একটু টাইম তারা খেলাধুলা করতে পছন্দ করে এমন কি আমাদের ভারতবর্ষ বা আমাদের বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত বড়ো বড়ো খেলাধুলা হয় যেমন ক্রিকেট ফুটবল কাবাডি হাডুডু যে সমস্ত খেলা হয় সেই সমস্ত খেলাগুলোও আমাদের দেশবাসী খুব উপভোগ করে তারা টি ভির সামনে বসে দেখে যে বিভিন্ন দেশের খেলা শুধু টি ভির সামনে দেখে নয় তারা এমন কি ইডেনে পর্যন্ত চলে যায় সেখানে খেলা দেখতে ক্রিকেট খেলা দেখতে তাই আমরা মনে করি যে খেলাধুলা আমাদের প্রতিটি মানুষেদেরই চাপ মুক্ত করার একটি ভালো ফল আর এটি আমাদের বিভিন্ন ভালো দিকের পথ প্রদর্শন করে